আমার শেষ পড়া যেই গল্পের বইটি আমাকে প্রভাবিত করেছেন সেটিও প্রধানত এপিজে আবদুল কালামের আত্মজীবনী এবং ছবিটিতে প্রদত্ত প্রশ্নটির উত্তর দিতে গিয়ে এপিজে আবদুল কালামের আত্মজীবনী পড়ার সময় আমি তার সংগ্রামী জীবনের কাহিনি সাফল্যের পেছনে যে ও অধ্যাবসতা বা ভারতের বিজ্ঞানে ও প্রযুক্তির ক্ষেত্রে তার অসামান্য অবদান তারা অতিভাবে গভীরভাবে প্রভাবিত হয়েছি তার আত্মনির্ভরতা দেশপ্রেম এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার যে প্রতিশ্রুতি তা আমাকে খুবই অনুপ্রাণিত করেছে তার জীবনে থেকে আমি শিখেছি কঠোর পরিশ্রম ধৈর্য এবং একদা মা একগতা একাগ্রতা যা মানুষ যে কোনো বাঁধা অতিক্রম করতে সাহায্য করে এপিজে আবদুল কালামের আত্মজীবনী আমার ওপরে তার গভীর প্রভাব ফেলেছে তার দৃষ্টিভঙ্গির কারণে তিনি সময়ের ভবিষ্যতের দিকে তাকিয়ে তিনি সব সমায়ই ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতেন এবং স্বপ্ন দেখতেন এবং স্বপ্ন দেখাতেন তার লেখা উইন্স অফ ফায়ারে বইটিতে আমাকে শিখিয়েছে কীভাবে বাঁধা বিপত্তি সত্ত্বেও নিজের লক্ষ্য অর্জন করার জন্য লড়ে চলে যেতে হয় আমার একটা জিনিস মনে আছে যখন এপিজে আবদুল কালাম তার আত্মজীবনীতে লেখেন তার বই কুৎসিত এবং খাটো চেহারার জন্য তাকে এক সময় বিদ্রুপ করা হয়েছে এবং তাক এবং একটি ধর্ম আলাদা হওয়ার পরেও তাকে ধর্মীয় বিভেদের শিকার হতে হয়েছে এবং কী সেটা কী তা এ এবং সেটা তার একটা শিক্ষকের কাছে সেই তার যে কঠোর পরিশ্রম এবং তা সত্ত্বেও যে তার যেই আত্মনির্ভরতা আমাকে খুব গভীরেভাবে প্রভাবিত করেছে বিশেষ করে তার একাগ্রতা এবং সাধারণ জীবন যাপনের মাধ্যমে থেকে উঁচু চিন্তাধারা অনুসরণ করার বিষয়টি আমাকে খুবই প্রভাবিত করেছে তিনি সব সমায় নতুনত্ব এবং সৃজনশীলতায় বিশ্বাস করতেন যা আমার চিন্তা ভাবনাকে আরো বিস্তারিত করেছে কালামের জীবনে থেকে আমি শিখেছি যে আমাদের স্বপ্নকে বড়ো রাখতে হবে এবং সেগুলির ওপর কঠোর পরিশ্রম করতে হবে কারণ কোনো স্বপ্নই অসম্ভব নয় যদি আমরা তা সত্যি করতে এবং প্রাণপণ দিতে প্রাণপণ দিয়ে চেষ্টা করি এছাড়াও তিনি একজন বিজ্ঞানী হওয়া সত্ত্বেও মানুষকে একত্রিত করার জন্য তার মানবিক দিকগুলি আমাদের আমাকে ছুঁয়ে গেছে তার লেখা এবং জীবনে ঐক্যতা বার্তা আমার জীবনে একটি ইতিবাচক দিক দিয়েছে তার লে তার একটি অনুভব্য উক্তি যে স্বপ স্বপ্ন সেইটি যেটি তুমি ঘুমিয়ে না জেগে দেখো সেই কোটিং উক্তিটি আমাকে খুবই অনুপ্রাণিত করেছে তাছাড়াও তিনি যখন পরবর্তীকালে রাষ্টপতি পদ গ্রহণ করলেন তার ওপর একটি দেশ সামলানোর স বিজ্ঞানী হওয়ার সঙ্গে সঙ্গে দেশ নিরাময়ের এক গুরুত্বপূর্ণ দায়িত্ব তার কাঁধে এসে পৌঁছেছিলো তা সত্ত্বেও তিনি কোনো বাঁধা বিপত্তি পরিত্যাগ করে তা সঠিকভাবে সমালোচনা করেন তা এমন কি তা তিনি তার কাজ কাজে এতোটা মগ্ন থাকতেন যে তিনি তার বিয়ের দিন এর তারিখও ভুলে গেছিলেন এ সমস্ত জিনিসগুলি যে কাজের প্রতি প্রেম দেশের প্রতি প্রেম এই আত্ম জীবনীতে তিনি তুলে ধরেছেন তা গভীরভাবে আমাকে প্রভাবিত করেছে